পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের প্রধান যে উৎসগুলো হল এনবিআর খাত থেকে তার মধ্যে অন্যতম হল মূল্য সংযোজন কর যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করে পশ্চিমবঙ্গ সরকার এবং বাকিটা আসে আয়কর খাত থেকে এই যে রাজস্ব আদায় করা হয় তার প্রধান উদ্দেশ্য হল আমাদের রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নতি এবং নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য এই রাজস্ব কর আদায় করা হয়ে থাকে